হ্যালো হ্যাঁ বলুন কম মানে কত কম দিয়েছি তা আপনার তো ঐ ভাড়া তো তা ঐ ভাড়া দিয়ে কি মানে আপনার ভাড়া ঝা সেই ভাড়া তো দিয়েছি তা তারপরে তো আপনিও নিজে ভাড়া কম নিয়েছি কম দিচ্ছি তার কারণ যেহেতু আপনি কথা খিলাফ করেছেন মানে আপনি আসবেন বলছে এক টাইমে আর আপনি এসছেন আর এক টাইমে মানে আপনি পরিষেবাও ঠিকঠাক ভালোভাবে দেন নি মানে এর আগে আমি অনেকের কাছেই শুনেছি মানে আপনার বিষয়ে যে উনি ঠিক ঠিকভাবে পরিষেবা দেন না ঠিকভাবে ফোন করলে ফোন রিসিভ করতে চায় না তো আপনি তো তা আপনি তো ফোনটা রিসিভ করেন আপনি তো ভালোভাবে জানেন যে আপনার গাড়ি মানে আপনার গাড়ির জন্য কিন্তু অনেকের জীবন মরণের রিস্ক অনেকে হ্যাঁ দিচ্ছি হ্যাঁ দিচ্ছি ভুল হবে না হ্যাঁ দিচ্ছি